আমি একটা ওলা বুক করতে চাই কারণ আমি তালদি থেকে দীঘায় যাবো তো ওলার ড্রাইভার কে যেতে পারবে তার ফোন নাম্বার অবশ্যই আমাকে জানাবেন আর আর কতো নেবে সেটা অবশ্যই আমাকে জানাবেন খুব তাড়াতাড়ি আসতে হবে আমি সোমবার সকাল ছটায় বেরোবো তো ওই দিনেই কিন্তু ছটার আগে আসতে হবে যেহেতু আমি আমার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আগে গাড়িতে লোড করতে পারি সেই জন্য আগে আসবে কি না সেটা সেটাও অবশ্যই জানাবেন